আমার গ্রামের কাউকে সাপে কামড়ালে আমি যে কাজগুলো অবশ্যই করব সেগুলি হলো যেমন সাপে কামড়ালে কিছু মানুষের ভুল সিদ্ধান্ত রয়েছে যেমন ওঝার কাছকে তারা প্রথমে নিয়ে যায় যাতে তারা ঝাড়ফুঁক করার পর যাতে রোগীটি সুস্থ হয়ে ওঠে আমি সেটা একদমই করব না আমি প্রথমত যে জায়গায় কামড়েছে তার এক তার থেকে কিছুটা ওপরে একটা গামছা বা দড়ি দিয়ে সেই জায়গাটা বাঁধব ভালো করে গামছাই এর জন্য ভালো হবে গামছা দিয়ে সেই জায়গাটা ভালো করে বাঁধব এবং তারপর তাকে নিয়ে হাসপাতালে যাব সাধারণ পাত সাধারণ প্রাথমিক চিকিৎসা করানোর জন্য প্রথমে গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে যাব তারপর তারা যদি তারা যদি ক আলোচনা করে আমাদের সঙ্গে আলোচনা করে বলে যে কোনো বড় হাসপাতালে নিয়ে যেতে তারপর আমি নিয়ে যাব প্রথমে সেখানে গিয়ে স্যালাইন দেওয়া হবে তারপর অন্য জায়গাকে যদি যাওয়ার কথা বলে সেখানে যেয়ে করা হবে সেই সব করার পর যদি বড় হাসপাতালেই যাওয়া হয় তারপর যেয়ে তার ট্রিটমেন্ট শুরু হবে এবং সেখানে যদি সে বলতে পারে যে সাপটা কীরকম সাপ এবং তার আয়তন কীরকম হবে সেই অনুযায়ী ট্রিটমেন্ট পড়লে সে সাধারণভাবে সুস্থ হয়ে উঠবে তাকে আগে রোগীকে ভালোভাবে জিজ্ঞাসা করতে হবে প্রায় প্রথমেই জিজ্ঞাসা করে নিতে হবে কারণ রোগী যত টাইম হবে যত টাইম বাড়বে তত তার অবস্থা খারাপের দিকে যাবে এবং সে কিছু বলতে পারবে না এই জন্যে প্রথমে তাকে সব কিছু জিজ্ঞাসা করে নিতে হবে যে কীরকম সাপটি দেখতে ছিল এবং কীরকম তার আয়তন হবে সেই হিসাবে ট্রিটমেন্ট দেওয়া হলে রোগীটি সুস্থ হয়ে উঠবে